হ্যাঁ বলুন হ্যাঁ জানি তা আপনি কবে যাবেন বলুন হ্যাঁ দেকু আপনার হাতে সময় কতক্ষণ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাকে ওখানে পৌঁছে দেব শর্টকাট রাস্তা জানি আমার জানা আছে তো রাস্তাটা এখন পর্যন্ত ভালো ভালো আছে ভালো আছে খারাপ নয় রাস্তাটা শর্টকাট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন ওখানে না না গলি অত অতও গলি নাই মেন রাস্তাও নয় একটু মিডিয়াম দিকে আপনি চো আপনি চলে যাব রাস্তা ভালো রাস্তাই আছে কোনও রাস্তাই তেমন রাস্তা আবড়া খাবড়া নেই রাস্তা পরিষ্কার রাস্তা আপনার ক না না অত অসু অত অসুবিধা কিছু হবেনা রাস্তার দিকে আমি অনেকবার যাতায়াত করেছি রাস্তার দিকে এবং রাস্তাটা খুব পরিষ্কার রাস্তা জনবহুল হয় না নয় সেরকম আরকি আপনার কোনও অসু আপ হ্যাঁ আপনার কোনও অসুবিধা হবেনা আর আপনি হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের নিচে পৌঁছে যাবেন ওখানে তারপর আপনার কোনও অসুবিধা হবেনা ওই রাস্তা দিয়ে গেলে আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা আপনি আমাকে আপনার লোকেশনটা শেয়ার করে দিন আমি সেই লোকেশনে আপনার বাড়িতে এখনি পৌঁছে যাচ্ছি

আচ্ছা ঠিক আছে আমি দশ মিনিটের মধ্যে হয়ে যাব পৌঁছোচ্ছি হুম ঠিক আছে আসুন হুম ঠিক আছে